এখনো পর্যন্ত আমার ভারতের বেশ কয়েকটি জায়গায় বাইকে করে ভ্রমণ করা হয়েছে তারমধ্যে উল্লেখযোগ্য হলো লাদাখ লে মানালি উটি দার্জিলিং মালদা কোচবিহার এই সকল জায়গাও গেছি এবং ভবিষ্যতে আমার ইচ্ছে আছে পুরো সাউথ ইন্ডিয়া আমি পুরো আমার যেখানে বাসস্থান সেখান থেকে আমি পুরো আমার দক্ষিণ ভারত বাইকে করে আমার নিজের যে জীবনসঙ্গী তাকে নিয়ে ঘুরতে যেতে চাই এবং নর্থ সিকিম এই সকল জায়গা এবং গোয়াও জীবনে যাওয়ার একবার ইচ্ছে আছে সেটাও বাইকে করে এছাড়াও কেদারনাথ অমরনাথ কিন্তু অমরনাথের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে পুরোটা বাইকে যেতে পারবো না কিছুটা হয়তো বাইকে গিয়ে তারপর যেখান থেকে হেঁটে পরে আমাদের যেতে হবে বা যতদূর সম্ভব আমি কেদারনাথ পর্যন্ত বাইকে যেতে এবং অমরনাথ পর্যন্ত বাইকে যেতে চাই এবং ভবিষ্যতে যদি আমি ইন্টারন্যাশনাল যে পাশ হয় সে পাশগুলো যদি পেয়ে থাকি তাহলে নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার এইসকল দেশও আমাদের যেগুলো প্রতিবেশী দেশ আছে সেই সকল দেশেও আমি ঘুরে এস ঘুরে আসতে চাই বাইকে করে